হ্যাঁ আমি এই পেশা সম্পর্কে মজা খুঁজে পাই কারণ এই মাছের মানে আমি তো মাছের ব্যবসা করি মাছের ব্যবসায় মানে অল্প অল্প সময়ে অনেক টাকা ইনকাম করা যায় আর আমি অন্য মানে অন্য প্রজন্মেও এই পেশাটাই নিযুক্ত থাকুক আমি চাই মানে থাকতে চাই আর এই মাছ মানে মাছের ব্যবসায় অল্প সময়ে টাকা ইনকাম করা যায় আর টাকা না থাকলে মানে এখন পৃথিবীটায় টাকা ছাড়া কিচ্ছু না সবার কাছে যার কাছে টাকা আছে তাকে মানে সবাই মূল্য দেয় আর যার কাছে টাকা থাকে না তাকে কেউ মূল্য দেয় না আর আমার এই পেশাটা খুব ভালো লাগে মাছ দেখতে আমার খুব ভালো লাগে মাছ খেতেও ভালো লাগে আর ব্যবসাটায়ও লাভ আছে মানে টাকা প্রচুর টাকা পাওয়া যায় আর আর মাছ অনেক রঙবেরঙের মাছ পুষতে আমার ভালো লাগে সব মাছ তো আর ব্যবসাতে মানে লাগাই না কিন্তু মাছ আমার পুষতেও ভালো লাগে সেই জন্য করে আমার আমি চাই আমার প্রজন্মে অন্য প্রজন্মে আমি এই পেশায় নিযুক্ত থাকি মানে থাক মানে থাকতে চাই আমি আমার নিজের খুব ভালো লাগে মাছ পুষতে আর মাছ খেতেও ভালো লাগে আর মাছ দেখতেও ভালো লাগে মাছের রঙ পছন্দ হয় আমার ওই জন্য আমার মাছ মাছ খুব ভালো লাগে আর মাছ এ পেশাটায়ও নিযুক্ত থাকতে চাই আমি